ক্যান্সার বা হৃদ রোগের জন্য অবশ্যই এই সব অসুস্থতার জন্য চিকিৎসা অবশ্যই আছে কিন্তু এই সব চিকিৎসার জন্য খরচটা অনেকটাই বেশি কেননা যে সব রুগীরা ক্যান্সার আক্রান্ত তাদের সাধারণত চিকিৎসা করার জন্য অনেকটাই খরচ হয় এবং এই সব খরচ সাধারণত সাধারণ মধ্যবিত্ত ঘরে করাটা অনেকটাই কষ্টের ব্যাপার গরিব মানুষ যারা থাকে তাদের ক্ষেত্রে তো আরোই অনেক বেশি কষ্টের কিন্তু ক্যান্সারেরও ভাগ থাকে ক্যান্সার যদি সেই সেই রকমভাবে যদি তাকে চিকিৎসা করতে হয় অনেকটাই খরচ হয় যদি কোনো বেসরকারি হসপিটালে করতে হয় তাহলে তো অনেকটাই খরচ পড়ে যায় কেননা কেমো নেওয়া বা তার যে ট্রিটমেন্ট সেটা সপ্তাহে করা বা মাসে করা বা কিছু দিন অন্তর অন্তর তার যে ডাক্তার দেখানো তার যে ওষুধের খরচ সেগুলো অনেকটাই খরচযোগ্য হয় সরকারি হসপিটালে করলে হয়তো খরচটা ডাক্তার দেখানো বা কিছু কিছু ওষুধের ক্ষেত্রে হয়তো কম হয় কিন্তু তা হলেও সব সময় কিছু ওষুধ উপলব্ধ থাকে না সেক্ষেত্রে তাদের বেছে নিতে হয় বেসরকারি হসপিটাল সেক্ষেত্রে তাদের অনেকটাই খরচ হয় তাছাড়া যদি দেখা যাচ্ছে কোনো হৃদ রোগ আক্রান্ত কোনো রুগী যদি থাকে তাহলে তার ক্ষেত্রেও অনেকটাই টাকার খরচ কেননা একটা ব্যক্তিকে যদি কেউ হৃদ রোগে আক্রান্ত হয় তাহলে তাকে অপারেশন করা বা তার সেই যে চিকিৎসা তার জন্য তাকে ফিজিওথেরাপি করা সেক্ষেত্রে অনেকটাই থাকা টাকা খরচ এবার যদি কোনো ব্যক্তি তাদের যদি কিডনি খারাপ হয়ে থাকে তাহলে তাকে ডায়ালাইসিস করতে হয় ডায়ালাইসিস করার জন্য প্রতি সপ্তাহে তাদের শরীর থেকে যে রক্ত দেওয়া বা শরীরে যে জলের ঘাটতি সেগুলো যে দেওয়া তার জন্য অনেকটাই খরচ ব্যয়বহুল এগুলো সাধারণ্যত সরকারি হসপিটালে হয়ে থাকে কিন্তু বেশিরভাগটাই আমার চোখে দেখা এগুলো বেসরকারি হসপিটালে হয়ে হয় এবং অনেকটাই খরচ হয়ে থাকে